কেমন মোটামুটি চলছে হ্যাঁ সবাই ঠিকই আছি হ্যাঁ চল কবে আসবি বল আমি আছি তো দেখানোর জন্য না সবাই ঠিক আছে আয় এলেই দেখতে পাবি চল তা হলে পাশের বাগানে আম পাড়তে যাব আছে আছে আম ভালো আছে হালকা পাকা পাকা জাস্ট পুরোপুরি পাকেনি কাঁচা আমগুলোই তো ভালো হয় নুন লঙ্কা কাটার সাথে নুন লঙ্কাগুঁড়ো চল থালে এখানে দুটোতেই যাওয়া যাবে কী আছে সে আছে কাঁচা আম চল আয় বল কবে আসছিস ঠিক আছে চলে আয় ফোন করিস ঠিক আছে বলে দেখি এখনই হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলে আয় ফোন করবি যে দিন আসবি সবাই ঠিকঠাকই আছে মোটামুটি এখনও দুপুরে আড্ডা চলে আম বাগানে হ্যাঁ প্রত্যেকদিন বিকালে দুপুরে আম বাগানে আড্ডা না না আমারা প্রায় যাই ভর দুপুরে রোদে রোদে হুম ওদিকেই স্নান ওদিকেই টাইম পাস দুপুর টাইমটা পুরোটা হ্যাঁ তা বটে বলে এ বার আসবি তখন নিয়ে পাঠিয়ে দেব না না বেশি কাঁচা নিয়ে দেব পরে পাকবে টাইম লাগবে পাকতে ঠিক আছে ঠিক আছে আয় তো আগে হুম হুম সবাইকে বলে দেব তো আজকেই হুম আর ওই যে ডেলি প্রত্যেক দিন এগারোটা সাড়ে দশটা এগারোটা সাড়ে দশটা এগারোটা তিনটে সাড়ে তিনটেয় ঘর ওই খেঁচে হুম যে দিন যে পারে সে নিয়ে যায়

হুম হুম ঠিক আছে